পশ্চিমবঙ্গের ক্রীড়া খাত কীভাবে ক্রীড়া সম্পর্কিত প্রতিবন্ধকতা ও প্রতিবন্ধকতার মধ্যে পশ্চিমবঙ্গ যেসব প্রতিবন্ধী মানুষরা আছে তাদের জন্য যেসব ক্রীড়া অ্যাকাডেমি পশ্চিমবঙ্গ সরকার তৈরি করেছে এবং তারা এইটাতে অনেক লাভবান হয়ে উঠেছে এবং প্রতিবন্ধীদের জন্য পশ্চিমবঙ্গ সরকার যুবভারতী স্টেডিয়ামের মধ্যে তাদের একটা খেলার জন্য সুবন্দবস্ত করেছে সেখানে অনেক প্রতিবন্ধী ছেলেমেয়েরা ফুটবল খেলা খেলছে বা ফুটবল ছাড়াও যে আরও অন্যান্য যেসব জাতীয় খেলা আছে যেমন হকি ক্রিকেট আরও টেবিল টেনিস দাবা এসবের জন্যও তারা পশ্চিমবঙ্গ সরকার এই খেলার বন্দোবস্ত করেছে যাতে প্রতিবন্ধীরা কোনদিনও কোনরকমভাবে পিছিয়ে না পড়ে এই জন্য প্রতিবন্ধীদের জন্য পশ্চিমবঙ্গ সরকার খেলার বন্দোবস্ত করেছে কিন্তু এই প্রতিবন্ধীদের মধ্যে সব থেকে জনপ্রিয় হচ্ছে ফুটবলটাই তারা বেশিরভাগ কিন্তু ফুটবলটাই প্রতিবন্ধীরা খুব বেশি পরিমানে খেলে এবং এই ফুটবল অ্যাকাডেমি কলকাতার বুকে অজস্র আছে আর অনেক ক্লাবও কিন্তু এই প্রতিবন্ধীদের জন্য খেলার সুযোগ করে দিচ্ছে